ও দাদা শুনছেন আপনি যে খাবারটা দিয়ে গেছেন এটা তো মানে মানে খাবারটা যে রেখে খাবো বা সেরকম তো কোনো পাত্র আপনি দিয়ে যান নি আর এটা যে কি দিয়ে খাবো চামচ বা কাঁটা চামচ কিছু তো একটা দিয়ে যান নাহলে এই খাবারটা আমি খাবো কীভাবে